হ্যালো হ্যাঁ আমি বলছিলাম কৃষ্ণপদ বড়ুয়া আরও স্ কী শুনছি যে আপনি একটি মোবাইল দোকান লাক্সারি খুলেছেন নাকি হুম

ভব ভেবো

কত দাম আমার তো এখন অত টাকা নাই পূজা বাজার সামনে চলে এসেছে তাহলে আমি যে কিন তোমার বৌদি কিনতে মন যাচ্ছে তোমার বৌদি নিয়ে আমি চলে যাব একদম ভিভো কোম্পানির ওই মোবাইলের স্ক্রিন টাচ মোবাইল কিনতে মন যাচ্ছে তাহলে পূজার বাজারে একটুকু মানে ওকে একটু কিছু দরকার আছে টাকা পয়সা তাতে ও দশ হাজার টাকার মতন আছে বাড়িতে হুম তাহলে কিস্তি করে দেবো আর কি তাহলে কবে যাব বলবে তাহলে আমরা চলে যাব কাল পরশু ভালো ভালো স্ক্রিন টাচ হবে তো আর কদিন গ্যারেন্টি আছে এক বছর আচ্ছা এক বছরের মধ্যে যদি কোনো কিছু মানে সমস্যা বা প্রবলেম ঘটে তাহলে আমি তোমার কাছেই তো নিয়ে যাব আচ্ছা ঠিক আছে যাব তাহলে রাখছি তাহলে